পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে যেমন ধরুন ছাত্র ছাত্রীদের সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে সাইকেল প্রদান করেছে এছাড়াও আরো অনেক প্রকল্পের ব্যবস্থা করেছেন পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের জন্য যেমন ধরুন খাদ্যসাথী প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প ইত্যাদি আমি মনে করি পশ্চিমবঙ্গ সরকারের এই সমস্ত কাজগুলি রাজ্যের ইতিহাসে প্রভাব ফেলেছে